হ্যালো আপনার আপনার বাচ্চা আমার স্কুলে পড়ে ঠিক আছে খুব অসুস্থ হয়ে গেছে হ্যাঁ কদি কদিন না না না না না শুনুন আমি কী বলছি কদিন ধরে দেখছি ওর শরীরটা খুব অসুস্থ ঠিক মতন পড়াশুনার দিক থেকে নেই সব সময় বলছে আমার মাথা গোলাচ্ছে আমার খুব পেটটা যন্ত্রণা করছে আপনারা কি খেয়াল রাখেন না ওইভাবে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন না না খুব অসুস্থ হয়ে স্কুলে একদম বসতে চাইছে না স্কুলে পড়ার দিকে একটুও মন নেই সারাক্ষণ বলছে আমার মাথা ঘুরছে পেটটা যন্ত্রণা করছে আপনাদের একটু খেয়াল রাখা উচিত ঠিক আছে বাচ্চা মানুষ তো কোথায় কী হয়ে যাবে সবসময় ওকে খেয়াল রেখে তারপরে স্কুলে পাঠাবে এর জন্য ওকে আবার ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খাইয়ে এখন একটু সুস্থ আছে হ্যাঁ একটু সুস্থ আছে আপনারা এমন ভুল আর করবেন না ঠিক আছে বাচ্চাটা অনেক কষ্ট পাচ্ছিল এবার আমি খেয়াল করছি ঠিক আছে আপনার বাচ্চাকে যখন স্কুলে পাঠাচ্ছেন তখন ওর স্কুলের পড়ার দিকে একটুও মন নেই সারাক্ষণ যেন ঝিমিয়ে আছে খুব কষ্ট পাচ্ছে আপনারা কীভাবে খেয়াল রাখছেন কিছু বুঝতে পারছি না হুম তাই ঠিক আছে এবারে এবারে আপনি ওষুধ পালা ঠিক মতন খাইয়ে দিয়েছি ঠিক আছে আপনি এবার বাচ্চাকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাকে স্কুলে পাঠাবে এরকমভাবে পাঠাবে না ওনার জন্য পাঁচটা মানুষের বাচ্চাদের ক্ষতি হচ্ছে ঠিক আছে ওনার নিয়ে একটু ব্যস্ত থাকতে হচ্ছে পড়াশুনার দিকটা অসুবিধা হচ্ছে ঠিক আছে তোমার বাচ্চাটা এখন সুস্থ আছে তাড়াতাড়ি নিয়ে যান ঠিক আছে রাখছি